হ্যালো রাজু বোল্লা আমাকে চিনতে পারো নি আমি আনিসুর বলছি তোমার কাছে ওই ইলেভেনের এডুকেশান ছায়া সহায়িকা আছে তা কটা হ্যাঁ আজকালের মধ্যে হলে তো ভালো হতো হ্যাঁ আমার তো কালকের মধ্যেই দরকার তা তুমি চেষ্টা করে দেখো আসে কি ওই তিন চারটে হলে হয় হ্যাঁ আমরা তিন চারজন বন্ধু মিলে নোবো তা তুমি একটু তাড়াতাড়ি আনার চেষ্টা করো আমাদের লাগবে তুমি একটা বোঝো ব্যাপারটা

তুমি একটু ভালোভাবে চেষ্টা করো তাড়াতাড়ি হ্যাঁ চারটে কিন্তু লাগবে হ্যাঁ